আমার পাখি দেখার বিষয়ে বিভিন্ন মজার স্মরণীয় গল্প আছে যেমন যেহেতু আমি শহরের বাড়িতে থাকি কিন্তু মাঝে মাঝে যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসি গ্রামের বাড়ির উঠোনে সকাল হলে বিভিন্ন রকম পাখির আনাগোনা দেখা যায় এবং সেই সব পাখিগুলিকে দেখে কিছু মুড়ি ছড়িয়ে দিই এবং সেই মুড়ি খাওয়ার জন্যে তখন শালিক পাখিরা ছুটে আসে আবার যখন ধান ছড়িয়ে দিই তখন দেখি চড়াই পাখিরা আসে এ থেকেই বুঝতে পারি যে এক এক পাখির খাদ্য এক এক রকমের পছন্দের খাবার হতে পারে আবার গ্রামের বাড়িতে যেহেতু গাছপালা বেশি সেই সব গাছে দেখি কাঠ ঠোকরা ঠো ঠুকে ঠুকে গাছের পোকাগুলোকে খেয়ে নিচ্ছে হুম এবং বাড়ি যেহেতু গ্রামের বাড়িতে অনেক বাগানে বিভিন্ন রকমের সবজি চাষ হয় এবং লঙ্কা গাছও থাকে এবং লঙ্কাগুলো পেকে গেলে দেখি সেখানেও এসে কিছু কিছু পাখি সেই সব পাকা লঙ্কা ঠুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে এবং বেভা গ্রামের বাড়িতে বিভিন্ন ফলের গাছও আছে ফলের গাছে যেমন বিশেষ করে সবেদা গাছ সবেদা গাছের সবেদাগুলো বাঁদরে বেশি খেয়ে নেয় এই সব পাখির এক এক পাখির এক এক ধরনের খাদ্য তাদের পছন্দ এবং এই সব দেখতে আমার খুবই ভালো লাগে তাছাড়াও আমি মাঝে মাঝে যখন চিড়িয়াখানাতে বেড়াতে যাই সেখানেও গিয়ে নানারকম বিদেশি পাখিও দেখতে পাই এক একটা পাখির চেহারাই এক এক রকমের হয় এবং তাদের রঙও বিভিন্ন রকমের হয় এই সব দেখতে আমায় খুবই ভালো লাগে